হ্যালো আপনি কি আই আর সি টি সির অফিস থেকে বলছেন আমি আমার বাড়ি দার্জিলিংয়ে আমি আসামে যাব হুম আর এখন আমার ট্রেনে যে কোনো জায়গায় গেলে আমি খুব খুশি খুব ভালো কিন্তু আগে আমি যে ট্রেনে করে অনেক জায়গায় তো গিয়েছি পুরীতে বা তারাপিঠে অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমি হয়তো অনেক সময় রিজার্ভ ট্রেন করে গিয়েছি কিন্তু সেখানে অনেক সমস্যা পেয়েছি আমার রিজার্ভারিরা অনেকে তিনজন চারজন লোক তারা সেখানে ছিল সেখানে বসেছিল আমি কোনো সুযোগ সুবিধা পাই না শুতে পাই না ঘুমাতে পাই না আমি খুব কষ্টের মধ্যে গিয়েছি কিন্তু এখন আমি ট্রেনে অনেক জায়গায় গিয়েছি কিন্তু আপনাদের সুযোগে আমি অনেক জায়গা ট্রেনে গিয়ে এখন সুযোগ সুবিধা অনেক ভালো পেয়েছি তখন ট্রেনে কত অপরিষ্কার ছিল কত নোংরা ছিল কত কাগজ ফলের খোসা বা কলার খোসা বা কত পচা নোংরা খাবার দাবার অনেক কিছু ট্রেনে দেখতে পেয়েছি বা ওই যে গন্ধ পেয়েছি অনেক অসুবিধার মধ্যেও গিয়েছি তখন আমার খুব কষ্ট হয়েছিল কিন্তু এখন আমি যে কোনো জায়গায় যাই আমার খুব ভালো লাগে ট্রেনে যেতে আমার ট্রেনে জার্নিও খুব খুব কম হয় বাসে গেলে খুব কষ্ট হয় ওই জন্যে আমি ট্রেনে যেতে খুব পছন্দ করি ট্রেনে গেলে আমার খুব শরীরে সুস্থভাবে আমি যাই শরীরে কোনো কষ্ট পাই না এখন ট্রেনে কোথাও গেলে আমার খুব ভালো লাগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের সহযোগিতায় আমি খুব উপকৃত হয়েছি আমি ভালো জায়গায় রিজার্ভ ট্রেনে গিয়েছি একা একা নিজে ঘুমিয়ে বা বসে আরাম করে শুয়ে বসে কাটিয়েছি খুব আরাম পেয়েছি খুব ভালো হয়েছে যে কোনো জায়গায় গেলে আমার এখন ট্রেনে যেতে খুব পছন্দ বা আমি ট্রেনে গিয়ে খুব সুযোগ সুবিধা ভালো পেয়েছি